আমার কাছে দ্বিতীয় পণ্যটির বিষয়ে কিছু নেতিবাচক হচ্ছে আমি বেডশিট কিনেছিলাম কিন্তু কিনার পরে দেখছি সেটার রঙ উটে যাচ্ছে সেটা আমাকে ঠকিয়ে দিয়েছে দোকানদারে বেশি টাকা নিয়ে সেটার রঙ উঠে যাচ্ছে খারাপ মাল দিয়েছে আমাকে খারাপ প্রোডাক্টের